ও মা মা কী করছ তুমি একটা কথা বলব গঙ্গাসাগরের মেলা তো শুরু হয়ে গেছে একটা ড্রেস কিনে দেবে ভালো একটা একটা ড্রেস কিনে দেবে ভালো গঙ্গাসাগরের মেলাতে যাব কী হয়েছে সবাই তো কিনছে প্রতিটা বন্ধু বান্ধবী ওদের সাথে নতুন ড্রেস পরে মেলায় যাব না না না তুমি একটা ড্রেস কিনে দাও সবাই তো ওই ড্রেসগুলো আমি অনেকবার পরেছি একই ড্রেস পরে বারবার যাওয়া যায় মেলায় আমার বন্ধুগুলো কত ভালো ওরা প্রতি সময় নতুন নতুন ড্রেস পরে তো আমি একটা ড্রেস চেয়েছি আগের বারে ভালো করে তুলব উফ এর মধ্যে পড়াশুনো কোথা দিয়ে আসছে মেলায় যাব আর পড়াশুনো উফ ওরকম বলছ কেন তা বলো মেলা কি বারবার আসবে পরীক্ষার সময় ঠিক পরের বারে ভালো নম্বর তুলে নেব তুমি একটা ড্রেস কিনে দাও না মেলায় যাব তুমি একটা আমার নিয়ে দোকানে চলো ভালো দেখে যে জামাটা পছন কত ধরণের নতুন নতুন জামা উঠেছে সে তার মধ্যে একটা নিয়ে নেবো না না চুড়িদার টুড়িদার পরবো না আমি না আমি যাব তোমার সাথে ঠিক আছে তুমি চলো তো আগে দোকানে আচ্ছা ঠিক আছে আচ্ছা